আমার এলাকায় জনপ্রিয় খেলা বলতে আগে ছিলো ফুটবল কিন্তু বর্তমানে ফুটবলটা আস্তে আস্তে যেন হারিয়ে যাচ্ছে এবং ক্রিকেটের প্রতি মানুষের আকর্ষণটা আরো বেশিভাবে বৃদ্ধি পাচ্ছে বর্তমানে ক্রিকেটে ভারত বিশ্বসেরা হিসাবে করেছে এবং এই ক্রিকেটের প্রতি অগ্রসর প্রতিটা ছেলেদের মধ্যে একটা বিশেষভাবে উন্মাদনা সৃষ্টি করেছে বর্তমান দিনে মেয়েরাও ক্রিকেট খেলছে এবং ভারতবর্ষ ফাইনালে এশিয়া কাপ ফাইনালে হেরেও গিয়েছে কিন্তু ক্রিকেটের প্রতি আকর্ষণটা আরো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং আমরা গ্রামীণ এলাকার মানুষরা আমাদের মাঠের খুবই অভাব তবুও যেটুকু যা আছে তাই দিয়ে আমরা ক্রিকেট খেলাকে আরো বেশি অগ্রসর করছি এবং চেষ্টা করছি আরো এই খেলাটাকে কীভাবে জনপ্রিয় করা যায় কেমন পঞ্চাশ ওভার খেলা থেকে আস্তে আস্তে আমরা সেটা কুড়ি ওভারে নিয়ে এসেছি এবং তাতে আরো বেশি আকর্ষণ বেড়েছে এবং আগামী দিনে এটার খে এই খেলাটার প্রতি আরো আকর্ষণ বৃদ্ধি পাবে